শহরের তুলনায় আমার এলাকায় স্বাস্থ্য সেবার মান অবশ্যই কম কারণ শহরের তুলনায় গ্রামে ঘন ঘন হসপিটাল বা নার্সিং হোম কোনোটাই উপস্থিত নেই শহরে যদি তিনটে বা চার তিনটের বেশি হসপিটাল থাকে এখানে হয়তো তার তুলনায় একটা ওই সেখানেও সবরকম সুবিধা আমরা পাই না সবসময় ডক্টর অ্যাভেলেবেল থাকে না এখানে এবং সবরকম চিকিৎসার চিকিৎসার সরঞ্জামও এখানে নেই সেই জন্য আমাদের শহরেই স্থানান্তরিত করা হয় সেই সুবিধাগুলো যাতে গ্রামীণ গ্রামীণ এলাকাতেও থাকে এবং তৎক্ষণাৎ যাতে মানুষ সেই সুবিধাগুলি নিতে পারে সেই দিকে লক্ষ রাখতে হবে এবং আমি গ্রাম ছেড়ে শহরে যাওয়ার কোনো কথাই বলছি না কারণ গ্রামে অনেক সুযোগ সুবিধা আছে যেগুলি শহরে নেই গ্রামে গ্রামে অনেক গাছপালা পুকুর ঘাট এগুলি অনেক সুবিধা আছে যেগুলি শহরে আমরা পাব না সেখানে শুধুই দূষণ কিন্তু শহরেও এমনও অনেক সুবিধা আছে যেগুলো আমাদের গ্রামীণ এলাকায় নেই সেই বিশেষ করে এই চিকিৎসার ব্যবস্থাগুলি একটা মানুষের কোনো রাতে বা রাতে বা দিনে যখনই হোক না কেন কোনো চিকিৎসার ব্যবস্থার দরকার পড়লে আমাদের সঙ্গে সঙ্গে এখানে কোনো হসপিটাল বা নার্সিং হোমের নার্সিং হোমে আমরা যেতে পারি না কারণ এখানে নেই সেই আমাদের এ শহরের দিকে বা কলকাতাতেই আমাদের স্থানান্তরিত করা হয় যেতে যেতে মানুষটার অবনতি ঘটে শরীরের চিকিৎসা তৎক্ষণাৎ না পাওয়ার জন্য অনেক মানুষ মারাও যায় এতে সেইগুলির দিকে আমাদের লক্ষ রাখতে হবে এবং যাতে গ্রামীণ এলাকাতেও অনেক অনেক না হলেও দুটোর থেকে দুটো তিনটের চেয়ে হসপিটাল যাতে তৈরি হয় এবং সেখানে যাতে চিকিৎসার সামান্যতম সাধারণ যে সরঞ্জামগুলোর দরকার যে যে যে মেশিনগুলোর দরকার যেমন এক্সরে ইউ এস জি এইগুলো যাতে থাকে সেইগুলির দিকে আমাদের নজর রাখতে হবে এবং সরকারকে এটাই বলব যে যাতে শহরের তুলনায় গ্রামীণ এলাকার গ্রামীণ এলাকায় যাতে সামান্যতম চিকিৎসার ব্যবস্থাগুলো করতে যাতে তৎক্ষণাৎ মানুষ চিকিৎসাধীন অবস্থাতে মারা না যায় সেই দিকে লক্ষ রাখতে হবে আমাদের